বিদ্যুৎ নিয়ে আমরা সবাই অসচেতন কারণ যে জিনিসটা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে সেই জিনিসটা নিয়ে মানুষ কিন্তু সচেতন থাকে সেই জন্যে বিদ্যুৎ নিয়ে আমরা যথেষ্ট সচেতন তারপরেও যে দুর্ঘটনা ঘটে না সেটা নয় আমার একটা খুব কাছের থেকে অভিজ্ঞতা হয়েছে যে

এই যে আমার দুটো তিনটে বাড়ি পরে একজন একজন ভদ্রলোক তিনি কিন্তু কার ক কয়েক মাস আগে কারেন্টেরের শক খেয়ে মারা গেছেন ওনার সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছিলো তাো সেটা হচ্ছে উনি গরমের সময় ভিজে গায়ে গামছা পরে সুইচটা অন করছিলো টেবিল ফ্যানেরই সুইচটা অন করছিলো সেটা শর্ট সাকি হয়ে তিনি মারা যান এবং এবং তারপর থেকে আমরা অনেক কিছু শিখতে পারলামি যেরকম ভিজে গায়ে সুইচটা অন করা উচ মোটেই উচিত নয় কোথাও তার লুজ থাকলে সেখানে হাত দেওয়াটাও উচিত নয় যদি সম্ভব হয় তাহলে মিস্ত্রিদের ডাকা উচিত নাহলে বাড়িতে ব্ল্যাক টেপ থাকলে সেটা মেনটা মেনটা অফ করে সেটা ব্ল্যাক টেপ দিয়ে দেওয়া প্রয়োজন এবং এখন অনেক আধুনিক যন্ত্রপাতি বা বেরিয়েছে সেগুলি যেগুলো বাড়িতে লাগালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে কেউ যদি ধরো কেউ যদি কারেন্টে শক শক খেলো সেটা সেটার অটোমেটিকলি সুইচটা অফ হয়ে যাবে হুম মানে সেখানেও অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় কম থাকবে

এবং আমি যে আগে ঘটনাটা বললাম মারা যাওয়ার ঘটনাটা আমাদের পাশে বাড়ি এবং এর থেকে এর থেকে আমরা অনেক কিছু শিখলাম যে একটা মা যে একটা মানুষের যখন শক লাগে তখন কী করা উচিত তাকে সঙ্গে সঙ্গে যতটা সম্ভব গরম জিনিস পত তার গাায়ের চাপা দেওয়া এবং গরম দুধ খাওয়ানো এবং তার গায়ে হাত ঘষা একটু তাকে প দেওয়ার কি শুকনো জিনিসপত্র ব্যবস্থা করা উচিত তাহলে তাহলে তার জীবনটা হয়তো ফিরে পাওয়া যেতে পারে মানুষ অনেক সময় ভুল করে যে কারেন্ট শক খেলে ঠান্ডা জল দিয়ে দেয় এটা কখনও করা উচিত নয়